হ্যাঁ আমি ইন্ডিয়ান আইডলের মতো মিউজিক রিয়েলিটি শো দেখেছ আগে এখন আর দেখা হয় না সেইভাবে তো আমার প্রিয় অংশগ্রহণকারী বলতে গেলে আমার সেই নামটাও এখন মনে নেই মানে অনেক দিন আগে দেখেছিলাম ঠিক আছে হ্যাঁ তারা তারা কি আমার গানকে আরও ভালো করতো আমি তো গান করি না আমি কী করে এ করবো তবে আমি ইন্ডিয়ান আইডল আগে দেখতাম ভালো লাগতো তা এখন আর দেখা হয় না